কথায় বলে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ অতএব আমাদের এখানে অনেক বড়ো বড়ো মন্দিরও আছে যেমন দুর্গা মন্দির দক্ষিণেশ্বর মন্দির কালী মন্দির কালীঘাটের মন্দির শিব ঠাকুরের মন্দির মদনমোহন মন্দির জয়ন্তীতে শিব বাবার মন্দির এই সব দেখতে পর্যটকরা আমাদের এখানে এসে থাকেন এছাড়া দুর্গা পুজোতে নানান ধরনের থিম করা হয় যেমন দক্ষিণেশ্বরের কালী মন্দিরেরও থিম বানানো হয় এছাড়া অনেক বড়ো বড়ো ঠাকুরও তৈরি করা হয় নানান ধরনের এই ঠাকুর এবং পুজো মন্দির দর্শনের জন্য অনেক পর্যটক আমাদের এখানে এসে থাকে